আমি ছোটোবেলা থেকে অনেক রকমের রান্না করার পদ্ধতি শিখেছি আর এই রান্না করার পদ্ধতিগুলি আমার কাছে একেক রকমের যেমন আমি মাংস রান্নার সময় আমি অনেক রকম পদ্ধতি ব্যবহার করে থাকি যেমন প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর একটু চিনি দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার উপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে সেগুলোকে ভেজে নেওয়ার পর লঙ্কা হলুদ দিয়ে জল মিশিয়ে সেগুলোকে ভালো করে কষে নিই তার উপর আমি মাংসকে দিয়ে দিই মাংস আর আলু তুলে দিই আর সেই মাংস আর আলু আর মশলাগুলোতে ভালো করে নেড়ে নিই নেড়ে নেওয়ার পর সেগুলোকে একটি ঢাকনা চাপা দিয়ে রেখে দিই সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে দিই তার সাতে আর সিদ্ধ হওয়ার পর সেটাতে পরিমাণ মতো নুন আর জল মিশিয়ে সেটাকে ভালোভাবে ঝোল করে আমরা মাংসটাকে রান্না করে নিই আমরা এরকম পদ্ধতিও ব্যবহার করেছি আবার আরো অনেক রকমের পদ্ধতি রয়েছে যেমন অনেকে কাঁচা মাংস পুড়িয়ে খেতে পছন্দ করে তাই সেরকম মাংসকে আমরা পুড়িয়েও খেয়েছি যেমন বেগুনের অনেক রকম পদ্ধতি থাকে রান্না করার বেগুন দিয়ে আমরা বেগুন পুড়িয়ে আমরা বেগুন ভাতেও খেয়েছি আবার বেগুন দিয়ে বেগুনকে ভাজা করে বেগুন ভাজাও খেয়েছি আবার বেগুনকে আমরা বিভিন্ন সবজির সাথে এ মুড়ি ঘন্টর মতো বিভিন্ন সবজির সাথে রান্না করেছি যেমন একসাথে অনেক সবজি দিয়ে যেমন আমরা শুক্তো রান্না করেছি এইভাবে আমরা বিভিন্ন রকম রান্নার পদ্ধতি জানি আর এই রান্নার পদ্ধতিগুলির মধ্যে অনেকগুলি রয়েছে যেগুলো আবার খুবই সহজ আবার অনেক পদ্ধতি রয়েছে সেগুলো আমার কাছে খুবই কঠিন আর সব থেকে সহজ পদ্ধতি হলো যে পদ্ধতিটা আমি মাংস রান্নার রেসিপির সময় তৈরি করেছিলাম যে ওই কড়ার মধ্যে নুন তেল দিয়ে প্রথম থেকে শুরু করে আমি যেভাবে রান্নাটা করেছিলাম ওই রান্নার রেসিপিটা আমার কাছে খুবই সহজ